আমাদের মুখ্যমন্ত্রী এবং বিধানসভার সদস্যরা সবাই সচেষ্ট হয়ে আছে যাতে আমরা ভালো থাকতে পারি আমরা জনগণ যাতে সুস্থভাবে বাঁচতে পারি সেই নিয়ে তারা সবসময় পরিকল্পনা করেন নানান এবং মুখ্যমন্ত্রী আমাদের যাতে আমাদের জলের সুবিধা হয় আমাদের এই করোনার সময় সবসময় ত্রাণ সামগ্রী সব জায়গায় খাবার দাবার সমস্ত কিছু পাঠিয়েছেন তারপর এখন বর্তমানে শিক্ষাব্যবস্থায় মুখ্যমন্ত্রীর অবদান কম নয় শিক্ষাব্যবস্থায় মুখ্যমন্ত্রী এখন নানানভাবে বই জুতো ব্যাগ আরও আমাদের নানানভাবে সাহায্য করছেন